পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা পরিকাঠামো আগের থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে তবুও এইখানে যে সমস্ত জনসংখ্যার তুলনায় যে সমস্ত ক্লিনিক বা হাসপাতালগুলো রয়েছে সেগুলো যথেষ্ট নয় আমাদের উচিত প্রত্যেকটা গ্রামে অন্তত একটা করে সরকারি হাসপাতাল বা ক্লিনিক থাকা দরকার কিন্তু সেইক্ষেত্রে আমরা দেখতে পাই যে স ছ সাতটা গ্রাম মিলে একটি হাসপাতাল রয়েছে এবং তাতেও ঠিকমতো কোনো রকম পরিকাঠামো নেই বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যে সমস্ত কর্মীরা কাজ করে বা কোনো প্রাইভেট হাসপাতাল হোক বা নার্সিংহোমেতে যে সমস্ত কর্মীরা কাজ করে তাদের আচার আচরণও অতটা ভালো না এই জন্য সেইখানে মানুষ টপ করে যেতে চায় না কারণ সেই সমস্ত হাসপাতালে পরিকাঠামো বা যে সমস্ত ব্যবস্থাগুলো দরকার মানুষের এমারজেন্সিতে বা মানুষের বিপদের সময় যে সমস্ত ওষুধ বা এমারজেন্সি ড্রাগস দরকার সেগুলো অনেক ক্ষেত্রে এই সমস্ত হাসপাতালে থাকে না এবং মানুষ তাদের প্রাথমিক শ্বাস যে সমস্ত প্রাথমিক যেই চিকিৎসা দরকার সেটাও ঠিকমতো পায় না এবং এখানে আগেকার সমস্ত রকম যন্ত্রপাতি রয়েছে এখনকার নতুন তৈরি যে সমস্ত যন্ত্রপাতি যেমন বিপি অপারেটর বা অন্যান্য পালস অক্সিমিটার সেগুলোও নেই বললেই চলে বেশিরভাগ হসপিটালেতে কিছু কিছু হাসপাতালেতে থাকলেও প্রায় হসপিটালেতেই আমরা এই সমস্ত যন্ত্রপাতিগুলো দেখতে পাই না